আপনার রেস্তোরাঁ থেকে আমি কিছুক্ষণ আগে স্যান্ডউইচ এবং দুটো কোল্ড ড্রিকস অর্ডার করেছিলাম তখন আমি সস অর্ডার দিতে ভুলে গিয়েছিলাম তাই এই সস কি অতিরিক্ত পাওয়া যাবে আপনাদের কাছ থেকে যদি পাওয়া যায় তাহলে আপনি আমার অর্ডারের সঙ্গে পাঠিয়ে দেবেন